হ্যাঁ হ্যালো হ্যাঁ বলছি আচ্ছা আচ্ছা আচ্ছা ক্ষমা করবেন আমি ঠিক বুঝতে পারলাম না আপনি কোথায় থেকে বলছেন বলুন তো আপনার নামটা কী যেন ও আচ্ছা আচ্ছা দিদি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি আচ্ছা আপনি ইন্ডিয়া বলতে কি টাইমস অফ ইন্ডিয়া খুঁজছেন আসলে বুঝতেই পারছেন এই পেপারটা খুব ডিমান্ডিং পেপার আর ওটা মানে আর কি বেশ দামি পেপার তো সেই জন্যে আমি বেশি কপি ওর সাথে মানে আর কি এক্সট্রা নিয়ে রাখি না আমি খুব দরকার হলে কাস্টমাররা আগে থেকেই বলে আমি তখন আর কি পেপারটা বেকার কিনে দোকান থেকে নিয়ে বেরোই আর কি ওটার দামও আছে আর সেরকম ডিমান্ডও মানে আর কি আছে যার কারণে এক্সট্রা কপি তো আমার কাছে আজকে হবে না তো আপনি কি কালকে দিলে চলবে কি বিকেলে দেখুন দেখছি আসলে ওটার মানে আর কি বুঝতেই পারছেন পুরো অল ইন্ডিয়াতে ওটার ডিস্ট্রিবিউশন থাকে তো আমাদের যেরকম দরকার আমরা সেরকম পেপারটা তুলি আর কি এবার বিকেলের মধ্যে আমি যদি যাই তখনকে সেই পেপারটা যদি শেষ হয়ে যায় আমার কিছু করার থাকবে না না আপনি কি কনফার্ম নেবেন তো আচ্ছা আমি তাহলে এক কাজ করছি আমাদের যে ম্যানেজারবাবু থাকে তাকে একবার ফোন করে দেখছি যদি এক দুকপি এক্সট্রা থাকে আমি তাহলে তাকে রেখে দিতে বলছি আপনি যেহেতু কনফার্ম নেবেন বলছেন কারণ কনফার্ম নিলেই ওটা রাখা যাবে আর কি না হলে তো ওটার খুব ডিমান্ড ওটা বেরিয়ে যাবে আর কি সঙ্গে সঙ্গে আপনি যদি বলেন তাহলে আমি এখনই ওই পেপারটার দাম পঁচিশ টাকা পড়বে আপনার দেখুন আমার মনে হয় যে এটা যদি আপনি একটু নগদ দিয়ে দিতেন ভালো হতো বাকিটা তো আপনার রেগুলার যেটা দুটো আসছে সেটার বিলটা তাহলে মেইনটেনও থাকত কোনো প্রবলেম হতো না আর এটা যেহেতু একদম স্পেশাল কেস তাহলে আপনি ওটা সঙ্গে সঙ্গে পেমেন্টটা করে দিলে ভালো হতো আর কি ঠিক আছে আমি তাহলে আমার কাজ টাজ সেরে বিকেল চারটে পাঁচটা নাগাদ যাচ্ছি আপনার বাড়ি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দিদি হুম